হ্যাঁ বলুন আপনি কে বলছেন হ্যাঁ এখানে তো সমস্ত রকমেরই বই পাওয়া যায় আপনি যেটা নেবেন বলবেন আর এখানে লাইব্রেরিতে বই নিতে হলে একটা তো কার্ড করতে হয় সেটা কি আপনার আছে হ্যাঁ আছে পথের দাবি তো আছেই আপনি নিয়ে যাবেন কিন্তু আপনি একটা যদি না কার্ড থাকে দু টাকা দিয়ে একটা কার্ড ওখানে করে নিন নিয়ে আপনার যেটা মন যায় এখানে সব রকম উপন্যাসেরই আ বই আছে সব লেখকেরই আছে আপনার যেটা মন যাবে আপনি নিয়ে যাবেন না কার্ডটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেব

হ্যাঁ পাওয়া যাবে আপনি চলে আসবেন আপনি চলে আসবেন নিয়ে যাবেন ওই আপনি ধরুন ওই দুপুর বারোটার সময় চলে আসবেন হুম হুম চলে আসবেন